আমাদের প্রতিবেশীদের তো অনেকেরই নাম বলা যায় তার মধ্যে যে কোনো পাঁচটা নামের মধ্যে আমি বলতে পারবো আবু বক্তার খালেদ সিদ্দিকি আবু তালহা খালেদ সিদ্দিকি আবু জাহীর খালেদ সিদ্দিকি আবু সালাহ খালেদ সিদ্দিকি আতিয়ার রহমান মোল্লা